সারাদিন জল প্রয়োজনের জিনিসগুলো যেগুলো থাকে প্রত্যেকটা জিনিসে জলের প্রয়োজন লাগে যেমন থালা বাটি বাসন ধুতে হয় সেটা জল লাগে জামাকাপড় কাচার জন্য জল লাগে খাবার জন্য খেতে গেলে জল খাবার খেতে গেলে সেখানেও জলের প্রয়োজন হয় এবং স্নান করতে গেলে সেখানেও জলের প্রয়োজন হয় এমন কোনো জিনিস নেই যে জলের প্রয়োজন হয় না একটু চা বসাবো সেখানেও জলের প্রয়োজন হয় কারণ এই জল জল জাতীয় জিনিসে সবই জিনিসই প্রয়োজন হয় যদি ভাবি যে আমি একটু চাল ধোবো সেটাতেও আমার জল লাগে যদি ভাবি যে আমি এটা স্নান করতে যাব সেখানেও আমার জল লাগে জামাকাপড় ধোবো সেখানেও আমার জল লাগে বাথরুম যাব সেখানেও আমার জল লাগে জলের সব সময় প্রয়োজন হয় জল জল ছাড়া কোনো কাজই করতে পারবো রান্না করতে গেলে সেখানেও জল লাগে জল লাগে না এমন কোনো কথা নয় কারণ আমরা যেটা যাই করতে যাই জল ছাড়া আমরা কিছু করতে পারি না জল জল সব জায়গাতেই লাগে জল এমন কোনও জায়গায় লাগে না যে জল লাগে না খেতে বসবো সেখানেও জল লাগে জলের তো খুবই অসুবিধা হলে তো হবে না কারণ জল জিনিসটা এমনই যে জল নিতেই হবে স্নান করবো জল লাগবে বাথরুম যাবে জল লাগবে বাসন ধোবে সেখানেও জল লাগবে রান্না করবে সেখানেও জল লাগবে যদি একটু চা বসাই সেখানেও জল লাগবে জল ছাড়া কোনো কাজই করতে পারবো না জল এমনই জিনিস যে যদি ব্রাশ করি সেখানেও জল লাগবে যদি একটু মুখ হাত ধুতে যাই সেখানে পা হাত ধুতে গেলেও জল লাগবে জল ছাড়া কোন কাজই করতে পারবো না হ্যাঁ এতদূর পর্যন্ত